পশ্চিম বর্ধমান বিশেষ করে আসানসোল এবং আসানসোল শহরকে কেন্দ্র করে বেশ কিছু জায়গা আছে যেখানে পর্যটকরা ভীষণভাবে আকর্ষিত হয়ে আসছে এই সময় দেখা যাচ্ছে অনেক পর্যটন সমাগম হচ্ছে পর্যটন পর্যটকদের যেমন এখানে একটি মাইথন ড্যাম মাইথন জলাধার যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে বিভিন্নভাবে পশ্চিমবঙ্গে সরবরাহ করা হয় বিহারেও এবং ঝাড়খন্ডেও সরবরাহ করা হয় সেই সেই ড্যামটি ভীষণ মনোরম নৈসর্গিক দৃশ্যও ভীষণ ভালো এই ছাড়াও ভুতাবুড়ি এই ছাড়া ভুতাবুড়ি একটি ধর্মীয় বিশ্বাসের জায়গা একটা দেবীস্থান ঘাগরপুরী একটি দেবীস্থান এছাড়া পশ্চিম বর্ধমানের পাশেই রয়েছে মুরাড্ডি ড্যাম পাঞ্চেত পাহাড় তা এছাড়া বিভিন্ন শিল্পাঞ্চলকে কেন্দ্র করে পুরনো পুরনো খনিগুলোকেও যে পর্যটনের জন্য আকর্ষিত করা যায় যেকোনো পরিত্যক্ত খনি তো খনির ইয়ের অবস্থা কিরকম কিভাবে কাজ করত শ্রমিকরা এইখানে এই জায়গাটাতে যদি আর একটু তাহলে পর্যটনের ক্ষেত্রে পর্যটকদের বেশি আকর্ষণ করা যাবে বা পর্যটক পর্যটক সমাগমটা খুবই ভালো হবে এটাই আমার মনে হয় এটাই রাখলাম